আমি ঝাড়গ্রাম স্টেশন থেকে একটি জায়গা যাওয়ার জন্য ওলা উবের ব্যবস্থা করেছিলাম এবং ড্রাইভারকে যে দ্রুত আসার আসবে কি না তা জানতে আমি তাকে কল করেছিলাম ড্রাইভার দ্রুত আসার জন্য আমার সম্মতি দিয়েছিলো এবং তাকে বলেছিলাম তাড়াতাড়ি এসে আমার সেই নির্দিষ্ট স্থানটি পৌঁছে দেওয়ার জন্য এবং তাতে তিনি কত কী ভাড়া নেবেন তাও আমি তার সঙ্গে কথা বলে নিয়েছিলাম এবং তিনি কত সময়ের মধ্যে সেই জায়াগায় আমায় পৌঁছে দেবেন তাও তার সঙ্গে আমি আলাপ আলোচনা করেছিলাম এবং তিনি বলেছিলেন আমি তাড়াতাড়ি গিয়ে আপনাকে সেই জায়গাটি খুব কম সময়ের মধ্যে পৌঁছে দেব